হ্যাঁ কিছু দিন আগে আপনি আমার বাড়ির প্লামবিংয়ের কাজ করে গেছিলেন না ওই তো সুভাষগ্রামের খগেন রায়ের বাড়িতে কিছু দিন আগে করে গেলেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কী কাজ কী কাজ করে গেলেন সেই যদি আবার জল পড়ে বার বার তালে সেটি অ ট্যাপের গোড়াটায় ঠিক করে দিয়ে গেছেন পাশ থেকে আবার কী করে পরে হ্যাঁ হ্যাঁ সামনে দিয়ে পরছে একটু দেখুন বার বার বার বার বার বার তো এভাবে ফোন করে আপনাদের ডা বিরক্ত করা ভালো লাগে না আপনি যা কিছু লাগে সব কিছু নিয়ে আসুন যেন বার বার আপনাকে ডাকতে না হয় ওই টুপ টুপ করে পড়ছে হ্যাঁ হ্যাঁ দেয়াল টেয়াল সব ভিজে আছে দেয়ালগুলো সব ভিজে আছে আপনার যা লাগবে না না যা লাগবে আপনি সব সঙ্গে করে আনবেন আমি কিচ্ছু আনতে পারবো না আপনার যা লাগবে আপনি সবই সঙ্গে করে আনবেন না না আজকেই আজকেই আসুন কালকে বললে হবে না আজকেই চলে আসুন তবে সঙ্গে সব কিছু আনবেন যেন আমাকে আর বার বার ওই কাজটা না করতে হয় আপনি আমার কাজটা আগে করে দিয়ে যান দেখুন আগের দিন করে গেছেন আবার এই আমার একটু সমস্যা আছে আপনি হ্যাঁ দশটার দিকে আসুন তবে জিনিসপত্রগুলো ফেলে আসবেন না এসে বলবেন আমি এটা আনিনি ওটা আনিনি এ নিয়ে সমস্যা হবে আপনি বার বার এসে এরকম করবেন বার বার আমি চার্জ দেবো একটু ঘাটতি রেখে যাবেন কি ঠিক আছে যেটা লাগবে দিতে হবে করার কিচ্ছু নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন